পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরণের স্কুল আছে যেমন হিন্দুদের হিন্দু স্কুল মুসলিমদের মুসলিম স্কুল খ্রিষ্টানদের খ্রিষ্টান স্কুল প্রত্যেক স্কুলের ধর্ম শিক্ষা এক এক রকমই তারা তাদের মত অনুযায়ী ধর্ম শিক্ষা দিয়ে থাকে হিন্দু স্কুলে বলে কৃষ্ণা কি ধর্ম পালন করো মুসলিম ধর্মে বলে ইসলামী ধর্ম পালন করো খ্রিষ্টানদের বলার খ্রিষ্টধর্ম পালন করো হিন্দুধর্মের শিক্ষার মধ্যে থাকে গীতাপাঠের শিক্ষা স্কুলে গীতা সমন্ধে অনেক কিছু বলা হয় কারণ তা ভবিষ্যতের জন্য অনেক কার্যকরী হিসাবে গণ্য করা হয় আর মুসলিম স্কুলে পাঠ্যক্রমে কোরান পড়ানো হয় তাতে তাদের ভবিষ্যৎ জীবনে উন্নতির জন্য খ্রিষ্টধর্মের স্কুলে বাইবেল পড়ানো হয় তাতে করে তাদের তারা যীশুখ্রীষ্টের সমন্ধে অনেক জ্ঞান অর্জন করে